আমি ছাড়া আমার পরিবারের সবাই বাগান পরিচর্যা করে যেমন আমার মা দাদু ভাই কাকা কাকিমা কাকার একটা ছোটো ছেলে আছে সেও যায় আমার সাথে সমস্ত হেল্প করে বা বাগানে সার ছড়ানোর কাজেও সাহায্য করে এবং ধরুন গাছপালা বা ঘাস জমেছে সেইগুলা ছিঁড়ার ব্যবস্থা করে যাতে না আগাছাগুলো যেমন না গাছের সাইডে যে ঝেঁপে তাদেরকে আড়াল করে